আমরা বাড়িতে মুরগি মুরগির ডিম দিয়ে হাঁস মুরগি ডিম দিয়ে বাচ্চা ফোটায় হাঁস মুরগি যেমন ছোটো ছোটো ডিম থেকে যখন ছোটো ছোটো বাচ্চা বেরোয় তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখি এবং তাদের নিয়মিত ওষুধ নিয়মিত ওষুধপত্র করতে হয় মাসে মাসে যেমন অ্যান্টিবায়োটিক ক্রিমির ওষুধ ভ্যাকসিন এসব দিয়ে তাদেরকে বড়ো কর বড়ো করতে হয় একটু একটু করে তারা বড়ো হয় এবং ভ্যাকসিন এনে সুরক্ষিত ফ্রিজে রাখতে হয় রেখে সুরক্ষিত রাখতে হয় যাতে ওষুধটা নষ্ট না হয়ে যায় তারপরে সেটা ব্যবহার করা হয় আস্তে আস্তে সেই হাঁস মুরগিগুলো যখন বড়ো হয় সেগুলো সেগুলো ডিম দেয় সেই ডিম থেকে আমরা সেই ডিম ডিম দিয়ে হ্যাঁ আমাদের উপকার হয় আমরা বাড়িতেও খাই এবং সেই ডিম দি বিক্রি করে আমরা ইনকামও করি পোলট্রির যে ডিমগুলো কিনতে পাওয়া যায় তার থেকে বাড়িতে হাই মুরগি পুষে যে দেশি ডিমটা আমরা খাই তাতে তাতে উপকারটা বেশি তাতে কোনো অপকার নেই এবং বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াই তারা শরীর স্বাস্থ্য তাদেরও ঠিক থাকে এবং তাদের তাদের হচ্ছে পিছনে যে আমাদের খাটতে হয় এবং নিজেদের শরীরের দিকেও চিন্তা করতে হয় নিজেদের নিজেদের স্বাস্থ্যর দিকেও তো খেয়ালটা রাখতে হবে সেই জন্য তাদের খাওয়ার দেওয়ার পরে তাদের ওষুধপত্র ভ্যাকসিন এসবগুলো ব্যবহার করার পরে হাতে সাবান দিয়ে আমাদের হাত ধুতে হয় স্যানিটাইজার ব্যবহার করতে হয় যাতে আমাদের কোনো রোগ তাদের তাদের যে ভাইরাস তাদের যে ভাইরাস যে তাদের শরীরে যে রোগটা থাকে সেই রোগ জীবাণুটা যেন আমাদের শরীরে না আসে সেদিকেও নজর রাখতে হবে সেদিকে সে বিষয়টাও তো খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোনো বিপদ না হয় এবং পোলট্রি পোলট্রিওপোলট্রি চাষ করতেও যথেষ্ট খাট খাটুনি আছে কষ্ট আছে ছোটো ছোটো বাচ্চা থেকে তাদেরকে এরকম বড়ো করা নিয়ম মূলত ওষুধপত্র খাবার জল ভ্যাকসিন ইত্যাদি দেওয়া তারপর সেগুলো সেগুলো বড়ো করা হ্যাঁ তাদের খাবার দেওয়ার পরে ভ্যাকসিন দিয়ে দেওয়া তাদের ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার পরে তাদের সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ক করতে হয় তাদের সপ্তাহ এক সপ্তাহ পর পর তাদের কাঠের গুঁড়ো গুঁড়ো চেঞ্জ করতে হয় তাদেরকে পরিষ্কার করে রাখতে হয় যাতে তারাও সুরক্ষিত থাকে আর যে ঘরে থাকে সেই ঘরে লাইটের লাইটের ব্যবস্থাও করতে হয় ফ্যান এবং শীতকালে চারিদিকে দিয়ে পেপার দিয়ে নানান রকমের গরমের কাপড় টাপর দিয়ে সেটাকে আটকে রাখ থাকতে হয় যাতে হাওয়া বাতাসটা না ঢোকে হাওয়া বাতাস পেলে ওরা অসুস্থ হয়ে পড়বে মারা যাবে এবং তাদের বিভিন্ন রকমের রোগ থেকেও তাদেরকে বাঁচাতে যেমন আমাশা রোগ বাট রক্ত পায়খানা চুন পায়খানা হয় এগুলো গ্রীষ্মকালে হয় এর ফলে উলটি খুব অসুস্থ হয়ে পড়ে এই জন্য পোলট্রিকে মেটাপ্রিন বা ভোয়া প্রিন খাওয়াতে হয় মুরগির হজম ক্ষমতা বাড়ানোর জন্য লিভার ভালো রাখার জন্য পোলট্রিকে লিভার টনিক খাওয়াতেও হয় যদিও পোলট্রি চাষ করতে খাটুনি এবং কষ্টকর বিষয় অতটাও সহজ নয়